বাংলা ভাষা একটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আন্দামান নিকোবর নেপালের মেচি অঞ্চল এই ভাষার চর্চা হয় বাংলা ভাষা বিকাশের ইতিহাসও প্রায় এক হাজার তিনশো বছরের বেশি পুরোনো চর্যাপদ এ ভাষার আদিম নিদর্শন বাংলার নব জাগরণে ও বাংলার সাংস্কৃতিক বিভাজ্যতাকে একসূত্রে গেঁথেছে এই ভাষা এবং বাঙালি জাতিয়তাবাদের বিকাশে তথা বাংলাদেশ গঠনে ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বর্তমানে প্রায় এক কোটিরও বেশি মানুষ চারিপাশে বিদেশে ছড়িয়ে আছে যারা বাংলা ভাষায় কথা বলেন বাংলা ভাষা বর্তমানে আমেরিকা ইংল্যান্ড প্রভৃতি বিভিন্ন সরকারি কলেজে পড়ানো হয় এবং এই ভাষার উন্নতি লক্ষ্য করা গেছে